পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষের প্রধান এবং একমাত্র ভাষা হলো বাংলা একমাত্র বলা ভুল এখানে বিভিন্ন ধরনের ভাষাভাষির মানুষেরই বসবাস রয়েছে কিন্তু প্রধান ভাষা হিসেবে আমরা বাংলা ভাষাকেই বলতে পারি পশ্চিমবঙ্গের এই ভাষা বা এই বাংলা ভাষার বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে এখানকার ভাষার যে উচ্চারণগত দিক এবং এটি কিন্তু স্থান বিশেষে এর উচ্চারণের যথেষ্ট পরিবর্তন লক্ষ্যণীয় এক এক জেলায় এক এক ধরনের উচ্চারণ এবং সেই জন্যই বাংলা ভাষা এতো বৈচিত্র্যময় এর ব্যাকরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ বাংলা ভাষা অন্যান্য সমস্ত ভাষার তুলনায় আমার মনে হয় সবচেয়ে কঠিনতম ভাষা হচ্চে বাংলা ভাষা তাই একজন বাংলা ভাষার মানুষ হয়ে বাংলা ভাষায় প্রতিদিন কথা বলতে পেরে আমার নিজেরও খুব গর্ব বোধ হয়